পোলট্রি ব্যবসা খুব সূক্ষ্ম ব্যবসা আমাদের আমাদের বাড়ির পাশে একটা পোলট্রি ব্যবসা করত একটা ভাবীরা তা তারা হাত পা ধুয়ে পোলট্রি ঘরে ঢুকত না হলে পোলট্রি না ধুয়ে ঢুকলে ওর জীবাণু ছড়িয়ে গেলে একটা পোলট্রি মরা মারা গেলে সব এক এক করে পোলট্রি ফার্ম সব মুরগি পোলট্রি মরে যাবে ওরকম পোলট্রি গরমের সময় গরমের সময় গরম হলে ওরা ছটফট করতে করতে মরে যাবে গরমের সময় পাখার বাতাস দিতে হয় আর ঠান্ডার সময় এরকম ঠান্ডা লাগলে ছটফট ছটফট করতে করতে মরে যায় ওই জন্য করে চারিদিকটা ঘিরে দিয়ে একটু আগুন আগুন জ্বালাতে হয় তার ছাদে ওদের একটু গরম হয় ওই জন্য করে তাতে গরম হয় আর আমাদের বাড়ি ছাগল গরু হাঁস মুরগি আছে আমি না থাকলে ওরা ওদের কেউ বা আমাদের বাড়িতে কেউ বাদায় যায় না আমি ছাড়া কেউ বাদায় যায় না ওদের আমি বাদায় নিয়ে গিয়ে খেয়ে গিয়ে এনে রেখে তারপর আমি গা গা ধুয়ে তারপর আমি ভাত ভাত খাই ওইরকম আমি হাঁস মুরগি না আমি হাঁস মুরগি না দেখলে কেউ দেখে না আমি ওদের ভালো মতন খাওয়াই ডিম টিম হলে আমি বিক্রি করে দিই বিক্রি করে দিলে অনেক টাকা হয় টাকা হলে আমরা ফের আমি হাঁস মুরগি কিনি কিনে এটাকে ফের আবার বিক্রি করি বিক্রি করে কম কমসে কম অনেক টাকা হয় এক হাজার দু হাজার তিন হাজার করে টাকা হয় হলে আমি ফের তিন চারটে করে মুরগি কিনে কিনে অনেক রাখি ছাগল ছাগল ওরকম বিক্রি করি করে রেখে দিই টাকা হয় ফের ছাগল কিনি আমার পোলট্রি ঘরের এইরকম এইরকম ব্যাপার যেহেতু আমাদের হাঁসগুলি আছে আমি না দেখলে কেউ দেখে না